আমার এলাকার বিশেষভাবে রেস্তোরাঁগুলি নাম হল রুচিতম স্বাদবাহার এই দুটি রেস্তোরাঁ আমাদের স্থানীয়স্তরের জায়গা এই রেস্তোরাঁ এখানে পাওয়া যায় চিকেন পাওয়া যায় মটন পাওয়া যায় মাছ পাওয়া যায় সবজি মুসুর ডাল আচার মশলাও বিশেষ তেমন বিশেষভাবে পাওয়া যায় না কিন্তু এই মটন বা মাছ মটনের তো একই রকম ইয়ে খুব সুস্বাদু খাবার মাছেরও ভাগগুলো ভালো এখানে ভেটকি মাছ পাওয়া যায় ইলিশ মাছ পাওয়া যায় রুই মাছ পাওয়া যায় কাতলা মাছ পাওয়া যায় সবজিও বিভিন্ন রকমের সবজি বিভিন্ন বাজারের কাছেই আমাদের সবজি বাজার আছে ওনারা ওখান থেকেই নিই খুব টাটকা টাটকা সবজি করেন এবং ডালটা রেস্তোরাঁর তো আছেই ডাল মুসুর ডাল যে যেভাবে হওয়ার খায় আর আমরা স্থানীয়স্তরের এই রেস্তোরাঁতে গেলে খেয়ে আমাদের আরাম হয় এবং আহারের খুব সুব্যবস্থা আছে এবং আমরা গেলে আনন্দে এগুলো খাই এবং খুব ভালো এই রেস্তোরাঁ